আমার বয়স হয়ে গেছে তো যার জন্য এখন দৌড়ানোর কোনো ইয়ে পাইনি গ্রাম বাংলার লোক সেরম দৌড়ানোরই কোনো ইয়ে নেই এমনি মাঠে গরু নিয়ে যাওয়া আসা তারপরে ছেলেদের সঙ্গে একটু বাজারে যাওয়া হাঁটা এই সব হাঁটা আম আমি করি আর বয়স হয়ে গেছে তো বেশি দূরেও যেতে পারছি না দূরে যেতে পারছি না ঘরের মধ্যে আশেপাশে একটু ইয়ে করি

পুকুরে পুকুরে জাল ফেলা বলো ইয়ে বলো এই সব করতাম কিন্তু এখন আর কোনো কিছু আর করতে পারছি না আর